ক্রিকেট খেলা আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেটের নিয়ম হচ্ছে আপনি যদি দৌড়ে দৌড়ে বল করেন এবং প্লেয়ারের উপর দিয়ে যদি চলে যায় তাহলে ওটাকে হাই নো বলে এবং বলটা যদি প্লেয়ারের পেছন দিক দিয়ে চলে যায় তাহলে সেটাকে নো বল বলে এবং বলটা যদি প্লেয়ারের সামনে দিয়ে একটু বেশি এগিয়ে চলে যায় যে প্লেয়ার ব্যাটে করেও যাতে হাত না পেল বলে তাহলে ওটাকে ওয়াইড বলে এবং ওয়াইড যদি হয় এবং নো যদি হয় তাহলে অপোনেন্ট টিম এক এক রান করে পাবে এবং যখন প্লেয়ারের বলটা যদি পায়ে লাগে এবং পা টা যদি উইকেটের সামনাসামনি থাকে তাহলে ওটাকে এল বি ডব্লিউ বলে এবং যখন কোনো প্লেয়ার ব্যাটে করে বলটাকে শট মারে এবং মাঠের কোনো প্লেয়ার যদি ওটাকে ধরে নেয় তাহলে ওটাকে ক্যাচ বলে তাহলে ওই প্লেয়ারটা আউট হয়ে যাচ্ছে এবং ওং যখন প্লেয়ারটা যদি মনে করেন বলটা কেউ ধরতে না পারল উড়ে বাউন্ডারির বাইরে চলে গেল তাহলে ওটাকে ছয় বলে আর এবং যদি গড়িয়ে বাউন্ডারির বাইরে চলে যায় তাহলে ওটাকে চার বলে আর প্লেয়ারের যদি মুখে চোখে লাগে তাহলে ওটা ব্যানড হয়ে যায় বলটা এবং বোলারকে একটা ওয়ার্নিং দেওয়া হয় আর এতে এইসব নিয়মগুলো আমাদের চালনা করেন আমাদের হচ্ছে আম্পায়ার